হ্যাঁ আমার এলাকায়ই আপাতত দুটি বেসরকারি হাসপাতাল রয়েছে যেগুলির মধ্যে দুটি ডক্টর থাকে যাদের জন্য চিকিৎসার খরচা একটু বেশি পড়ে এবং অবস্থান অবস্থানের এখানে আমার বাড়ি থেকে একটু দূরেই একটি হাসপাতাল আছে পরিবহনের সময় এখানের হাসপাতালের যে কোনও ভ্যান বা অ্যাম্বুলেন্স আসার জন্য আমাদেরকে ফোন করার পর জোর পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে যে কোনও অ্যাম্বুলেন্স আসে এবং সেই অ্যাম্বুলেন্সের ভাড়াও অতিরিক্ত থাকে অতিরিক্ত থাকার ফলে কিছু কিছু গরিব মানুষ এখানে বেশিরভাগ এই বেসরকারি হাসপাতলে চিকিৎসার জন্য যায় না কারণ এখানের খরচা বা পরিবহন খরচার জন্য অনেকটাই ব্যয় তাদেরকে করতে হয় ও কর্মীদের আচরণ এখানের কর্মীদের আচরণই অনেকটা ভালো হয় কারণ এখানের প্রতিটা কর্মীকেও তারা যথেষ্ট কাজে সম্মুখ হয়তো হতে হয় এবং সেই সম্মুখীন কাজগুলিতে আমাদেরকেও অনেকটা সাহায্য হয় এবং অনেকটাই আমরা এখানে সম্মান পেয়ে থাকি